কোথায় আছিস ভাই হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস বাড়ি আরে খাওয়াদাওয়া করে এই শুয়ে আছি তোর হয়েছে হ্যাঁ ভালো আছে তোর বাড়ি খবর কী হ্যাঁ হ্যাঁ হ্যালো কোথায় হচ্ছে ওই দয়াপুর চ সাইকেল ভ্রমণ

বার হব ওই তো সকালে ওই সাতটা আটটার দিকে বার হয়ে যেতে হবে আচ্ছা টিফিন কি বাড়ি থেকে নিবি নাকি না বাইরেই খাবি হোটেল ফোটেল তুই খাওয়াস ভাই তুই খাওয়াস টাকা ফাকা নেই আমার কাছে আরে জানি তোর কাছে থাকে আমার তো মনে হচ্ছে বাইরে থেকে খেলেই ভালো হবে আরে শোন না আমার কথা শোন বাইরে গিয়ে বিরিয়ানি আছে তো জানিস তো কতটা খেতে ভালোবাসে হ্যাঁ আচ্ছা তুই বেরিয়ে টাকা দিস আর কাউকে নিবি নাকি এ সোহেল আছে রোহিত আছে ওদের নিবি ধ্যাস ভালো বন্ধু ওই সব বলতে আছে ও বেশি জোরে চালিয়ে যাবে ঠিক আছে

না না চলে আসবো থাকবো কেন আবার না না না চলে আসবো নাহলে বাড়ি থেকে পারমিশান দেবে ও দেবে না যদি থাকি বুঝলে ঠিক আছে আমি বলে দেব সোহেলকে ফোন করে না তুই বলবি দেখ আচ্ছা রেখেও